হ্যাঁ এটা কি কাঁচ এটা কি কাঁচরাপাড়া দোকান মানে জামা কাপড়ের দোকান আচ্ছা আমি কিছু শাড়ি আর কিছু জামা প্যান্ট কিনব এর আগেও আমি এখান থেকে কিনেছিলাম ভালো কোয়ালিটি ভালো এবার এখন পুজোয় নতুনত্ব হ্যাঁ পুজোয় নতুনত্ব কী কী জিনিস যেমন ছেলেদের হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম তাঁতের শাড়ি কীরকম কী দাম বা জামদানি হুম হুম হুম হুম কোয়ালিটি কীরকম ভালো হবে হুম হুম হুম হুম হুম হুম হুম আর জামদানি পাব ভালো সুতির যে জামদানি হুম

হুম হুম হুম হুম আর ছেলেদের বাচ্চা ছেলেদের কীরকম জামা আছে

গেঞ্জি

ও আর বাচ্চাদের পাঞ্জাবি আছে সুতির যে রেঞ্জ কীরকম দামটা কীরকম আচ্ছা ও বিভিন্ন রকমের কালারের আছে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাখছি একদিন যাব ঠিক আছে